আমি অনেক সময়ই রাতে পাখি দেখার চেষ্টা করেছি কিন্তু আমি কখনো সফল হই নি কারণ রাত্রিতে পাখি দেখা যায় না তাই আমি রাত্রে পাখি দেখার চেষ্টা করলেও আমি সেই বিষয়ে সফলতা লাভ করতে পারি নি সেই অভিজ্ঞতা আমার কখনোই হয়ে ওঠে নি আমি অনেক ধরনের পাখি দেখেছি যেমন টিয়া শালিক ময়না কাকাতুয়া চড়ুই এবং বিভি আরো অনেক অন্যান্য অনেক ধরনেরই পাখি আমি দেখেছি তাই এই ধরনের পাখি পাখি আমার দেখতে বেশ ভালোই লাগে এবং পাখি ধরতেও আমার ভালো লাগে কিন্তু পাখি কখনও ধরা তো সম্ভব নয় তাই সেই চেষ্টাও আমার কখনও সফল হয় নি